হ্যালো মলিনাদি বলছি সামনেই তো জলেশ্বরের শিবের মন্দিরে শিবের জল ঢালতে যাবে নাকি শিবরাত্রি আসছে তো ও কখন যাবে তাহলে মানে ওই দিন কখন বেরোবে সকালে ঢালবে না রাত্রের দিকে জল ঢালবে হ্যাঁ সকালে জল ঢালবে আমি ভাবছিলাম একেবারে রাত্রেই উপোস করে যদি রাত্রে জলটা ঢালা যেত ওখানে তো প্রহরে প্রহরে জল ঢালা হয় তারপরে না হয় জল ঢালার পর ওখানেই খাওয়া দাওয়া করে ওখানেই থাকতাম তাহলে সকালের দিকে যাব না জানো সকালে তো বাড়িতেও নানা রকমের কাজকর্ম থাকে এবারে ছেলেরাও আছে ওদেরকেও খাবার দাবার রান্নাবান্না করে খাইয়ে তারপর সকালের দিকটা ভাবছি বেরবো না একদম সন্ধের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সন্ধের দিকে ওই সব কিছু জোগাড় জান্তি করে তারপর তাহলে বেরিয়ে পড়ব হুম হুম আর তোমার মেয়ে যাবে নাকি ও আমারও আমার মেয়েও বলছে যে মা যাব যাব আমি সেকারণেই জিজ্ঞাসা করছি আমি বলছি যদি তোমার মেয়ে যায় ও আর হচ্ছে ওই কি ফল খেয়েই থাকবে তো তুমি শিবরাত্রির দিন না এমনি অন্য খাবার খাবে আচ্ছা তাহলে ভালোই হবে আমিও তাহলে ওর বাবাকে বলব যে আমিও ওইভাবেই করব আমারও অনেক দিন থেকে রাত জাগা হয়ে ওঠেনি আমি বলছি তাহলে দেখি হুম তোমাদের এখানে বলতে এসেছিল ও আমাদেরও বাড়িতে বলতে আসছিল তখন আমি বললাম দেখি তাহলে দিদির সাথে আলোচনা করে নিই আরও তোমার হচ্ছে যে ওই দিন কী শাড়ি পরবে তুমি ও ভালো বলতে আমি ভাবছি লাল পাড় সাদা শাড়িই পরব ভাবছি তুমিও তাহলে হ্যাঁ তুমিও তাহলে ওই শাড়িই পর না তাহলে খুব ভালো হবে একসঙ্গে একই রকমই পরবো আর মেয়েরাও শাড়ি পরবে নাকি ও আমার মেয়েও তাই করবে তাহলে ঠিক আছে ভালোই হবে একসঙ্গে খুব আনন্দ হবে ঠিক আছে তাহলে রাখছি পরে দেখা হলে কথা বলব হ্যাঁ